আমি প্রথমে আমার ফোন দেখতে দেখতে আমার ফেসবুকে অনেক সেলাইয়ের কাজ আসতো তো দেখতাম ভিডিওগুলো খুব সুন্দর লাগতো সেই কাজগুলো খুব সুন্দরভাবে করা হতো ডিজাইনগুলো খুব সুন্দরও আসতো তো সেই সেলাইয়ের কাজ সেই ডিজাইনগুলো দেখে আমার খুব ভালো লাগতো তো সেই সেলাইয়ের প্রতি আমার একটা আগ্রহ এসে গেছিল তো সেই আগ্রহতে আমি একটা বই কিনি সেলাই বই সেলাই বই কেনার পরে সেই সেলাই বই বইতে আমি অনেক ফটো দেখতাম অনেক সেলাই ডিজাইন ডিজাইন করা সেগুলোও দেখতাম তো খুব ভালো লাগতো সেই ডিজাইনগুলো দেখে তো আমি সেই সেলাইগুলো ডিজাইনগুলো দেখতে দেখতে একদিন মনে হলো আমিও নিজের হাতে একটু ডিজাইন তৈরি করি সেলাই করি তো একদিন আমি একটা শাড়ির ওপরে ডিজাইন করলাম তো সেই শাড়ির উপরে ডিজাইন করাটা খুব সুন্দরই হয়েছিলো তো সেই ডিজাইন করাই আমার লেগে সবচেয়ে বেশি কাজ জিনিস যেটা লেগেছিলো এই সূচ আর সুতো